পশ্চিমবঙ্গের শহরে এবং গ্রামীণ এলাকার মধ্যে কোনো সাংস্কৃতিক পার্থক্য নেই পশ্চিমবঙ্গের শহরগুলিতে যে রকম ভাবে খুব বড়ো ধুমধামভাবে দুর্গোপুজো কালীপুজো এই সমস্ত উৎসবগুলো পালন করা হয় গ্রামের মাধ্যম গ্রামের মধ্যেও বিভিন্ন ইষ্টদেবতা যেমন অমৃতা দেবী মা লক্ষ্মী পুজো বা শীতলা মাতার পুজো খুব ধুমধামভাবে অনুষ্ঠিত হয় শহরে এবং গ্রামে খুব জমক জাঁকজমকভাবে এই সমস্ত পুজোগুলি আয়োজিত করা হয় বিভিন্ন গ্রামের মধ্যে গ্রামের মধ্যে যে সমস্ত পুজোগুলি হয় সেই সমস্ত পুজোগুলি দেখার জন্য পার্শ্ববর্তী বা প্রতিবেশী গ্রাম থেকে বহু মানুষ সেই সমস্ত প্রতিযোগী সেই সমস্ত পুজোগুলি দেখতে আসে এবং এমনকি গ্রামে এই পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে হাট বসে এবং তিন চার দিন ধরে এই সমস্তভাবে খুব ভালোভাবে এই পুজোটি অনুষ্ঠিত হয় এমনকি শহরেও খুব ধুমধামভাবে এই সমস্ত পুজো শহরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্ত এমনকি ভারতের বাইরে থেকেও অনেক লোক কোল যেমন কলকাতাতে দুর্গাপুজো দেখতে আসে